আমার যে অনন্য রান্নাগুলি রয়েছে সেগুলি হল ফ্রায়েড রাইস বিরিয়ানি ভেটকি মাছের পাতুড়ি ফিশ কবিরাজি মুরগির লাল ঝোল পাঁচমিশালি তরকারি আলু পোস্ত ইত্যাদি এছাড়া আমার চাইনিজ খাবার খেতে ও বানাতে দুইই ভালো লাগে চাইনিজ খাবারের মধ্যে রয়েছে চাউমিন মোমো চিকেন স্যুপ চিকেন ললিপপ ইত্যাদি এছাড়া কথাতে আছে না মাছে ভাতে বাঙালি আমি নিজে বাঙালি অতএব যেমন চিতল মাছের মুইঠ্যা মুড়িঘন্ট মাছের মাথা দিয়ে মুগের ডাল ট্যাংরা মাছের তেলঝাল মাগুর মাছের ঝোল ফুলকপি দিয়ে রুইমাছের ঝোল চিংড়ির মাছ দিয়ে মুগ মুসুরি কিছু নিরামিষ রান্না হল পনির বাটার মসালা ভেজ ডাল আলু পোস্ত ইত্যাদি এখানে উল্লেখ সামগ্রী দিয়ে কিছু রান্না হল আমরা নানা ধরণের মশলা খাবারে ব্যবহার করে থাকি যেমন ফ্রায়েড রাইসে গরম মশলা দিয়ে থাকি মাংসতে মীট মশলা দিয়ে থাকি নারকেল দিয়ে অনেক সুস্বাদু রান্না করা হয় যেমন চিংড়ি মাছ দিয়ে নারকেল নারকেলের চাটনি চিনি সাধারণত কোনও খাবারে রঙ আনতে ব্যবহার করা হয় এছাড়া পায়েস বা অন্যান্য মিষ্টি খাবারেও চিনি ব্যবহার করা হয়